হ্যাঁ কে বলছেন হ্যাঁ পুলিশ স্টেশান বলুন আপনি কোথা থেকে বলছেন ও যখন চুরি হয়েছিল কে কে ছিল আশেপাশে আচ্ছা কী কী চুরি হয়েছে জানা আছে তোমার আচ্ছা তো এর জন্য কাউকে সন্দেহ আচ্ছা আচ্ছা তোমার বাড়িটা কোথায় ওদের যেখানে চুরি হয়েছে

আচ্ছা তা কী নাম যাদের বাড়িতে চুরি হয়েছে ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে সন্ধ্যেবেলার দিক করে আমি আমার পুলিশ ফোর্সকে নিয়ে যাব সেখানে আমার অনেক কিছু কাজ আছে ওখানে আশেপাশের বাড়ির মানুষজনকে রেডি হয়ে থাকতে বলবেন ঠিক আছে অনেক কিছু কাজ আছে আঙুলের ছাপ টাপ নিতে হবে কী কী চুরি হয়েছে সেইগুলোর দেখতে হবে আর জিজ্ঞাসাবাদ করতে হবে সবাই বাড়িতে থাকবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রেখে দিন আপনি